একটা শিল্পী যে সমস্যার সম্মুখীনগুলো হয় সেগুলো হচ্ছে সুযোগ আর অর্থ এই অর্থের অভাবে শিল্পীরা শিল্পীরা আঁকা শিখতেই পারে না এবং সুযোগের অভাবে প্রতিভারা উপরে উঠতে পারে না তো এইভাবে তো এই দুটো সমস্যার সম্মুখীন শিল্পীদের মধ্যে আছে আমি আমার সমস্যার কথা বলি আমি ছোটোবেলা থেকে দেওয়ালে খাতা পেন পেনসিল নিয়ে আঁকা শুরু করে দিতাম এবং দেয়ালে চক নিয়ে আঁকতাম তো তাই দেখাদেখি আমার মা বাবাকে বললো যে একে আঁকাতে ভর্তি করে দিতে তো আমার সত্যি কথা বলতে আমার বাবারও তো আর্থিক অবস্থা ছিল না যে আমাকে পড়াশুনার বাদেও এক্সট্রা ড্রয়িং করাবে তো একটার সময় মা বাবার হাত বাবা বাবা যে সংসার খরচের টাকা টা দিত তার থেকে কিছু কিছু টাকা বাঁচিয়ে আমাকে আঁকাতে ভর্তি করে দিলো এবং আমি সত্য কথা বলতে এত খুশি হয়েছিলাম যে আমি মাকে জড়িয়ে ধরে প্রণাম করেছিলাম তারপর থেকে মা আমার আঁকা শুরু এবং সেই সময় আমি পেনসিল দিয়ে আঁকতাম আজ আমি রঙ তুলি দিয়ে আঁকি তো সেই ছবিগুলো যখন আমি দেখি আমি অতীতে ফিরে যাই এবং মনে পড়ে সেই দিনের কথা সেই অসুবিধার কথা সেই চ্যালেঞ্জের কথা আমার আজও মনে হয় যদি শিল্পীদের সুযোগ করে দেওয়া যায় তাহা গ্রামাঞ্চলে এবং গ্রামাঞ্চলে এমন অনেক প্রতিভা আছে যারা সামনে আসবে এবং এবং তাদের যদি অর্থ সাহায্য করা হয় তাদের তাদের যে ছবি যে ছবি তাদের ভিতরে যে ট্যালেন্ট সেগুলো ভবিষ্যতে করা যাবে কারণ আমি একটা গ্রাম অঞ্চলে গিয়ে গিয়েছিলাম ঘুরতে তো সেখানে আমি একটা ড্রয়িং ক্লাসে গেছিলাম ওই সেখানে বাচ্চাদের ড্রয়িং দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম কিন্তু কিন্তু সত্যতা বলতে তাদের না আছে অর্থ না আছে সুযোগ তো শিল্পীদের এই অর্থ আর সুযোগ যদি করে দেওয়া যায় তাহলে ভারতবর্ষে শিল্পীর অভাব হবে না প্রতিভার অভাব হবে না